উন্নত পৃথিবী সম্পর্কে আমার মত হলো হ্যাঁ পৃথিবী উন্নত তো হতে পেরেছে কিন্তু এই উন্নতর মাঝখানে অনেক কিছু পুরোনো হয়ে গেছে যেগুলো খুবই দরকার ছিলো কিন্তু সেগুলোর এখন একেবারেই বন্ধ হয়ে গেছে উন্নত পৃথিবী বলতে কোনো অগ্রগতি হয়েছে সব থেকে বেশি বৈদ্যুতিক জিনিসের মানুষ অনলাইন জিনিসটাকে খুব বেশি পছন্দ করে আর মাটির ঘরের বদলে দুতলা তিনতলা পাঁচতলা দশতলা বাড়ি হয়েছে অনেক টাওয়ার হয়েছে আগেকার কাঠের বাঁশের পরিবর্তে এখন লোহার বাস হয়েছে এছাড়া এখন বেশি ক্যাব ট্যাক্সি এগুলো ব্যবহার হয় এখন মানুষ রেলগাড়ি ট্রেনে বাদ দিয়ে ট্রামে চলাফেরা বেশি পছন্দ করে ট্রামের সংখ্যা অনেকটা পরিমাণ বেড়ে গেছে এখন বৈদ্যুতিক রেলগাড়ি চালু হয়েছে যেগুলো আগে ইঞ্জিন বা কয়লায় চলতো এছাড়া আরও অনেক রকম পরিবর্তন হয়েছে যার ফলে পৃথিবী উন্নত তো হচ্ছে যেমন শিক্ষা ব্যবস্থা পরিবর্তন হয়েছে আগের শিক্ষাব্যবস্থা খাতায় কলমে হতো এখন শিক্ষাব্যবস্থাটা পুরোটাই হয়ে গেছে ডিজিটালে অডিও ভিজুয়ালের মাধ্যমে যেখানে ছেলেমেয়েরা দেখতে পায় ভিডিও থাকে প্রতিটা বিষয়ের উপর সেই ভিডিও দেখে দেখে তারা পড়াশোনা করে আর বেশিরভাগ ফোনেই পড়াশোনা হয় বা ল্যাপটপে পড়াশোনা হয় কাজের ক্ষেত্রে অগ্রগতি হয়েছে যেখানে কাজ আগে খাতা কলমের মধ্যে হতো সেখানে এখন কাজ পুরোটাই ল্যাপটপে বা কম্পিউটারের মধ্যে পরিবর্তন হয়ে গেছে তো পৃথিবী ধীরে ধীরে উন্নত তো অবশ্যই হচ্ছে কিন্তু পুরোনো জিনিসও অনেক জিনিস ছিলো যেগুলো ভালো লাগতো সেগুলো থাকলেও ভালো হতো এখন রান্নাবান্নার ক্ষেত্রেও আগে চুলো ব্যবহার হতো এখন গ্যাস ওভেন এসব ব্যবহৃত হয় এখন ইলেকট্রিকের কেটলি ব্যবহার করা হয় ইলেকট্রিক কুকার ব্যবহার করা হয় ইত্যাদি